হ্যালো রীণাদি বলছো হ্যাঁ আমি আমি সোমা বলছি চিনতে পারছ হ্যাঁ বলছি বলছিলাম বলছিলাম মন্দির ওই যে বলছি ঘাটশিলার মন্দির দেখতে যাওয়ার কথা হচ্ছিলো তো হচ্ছে তুমি আসবে নাকি যাবে নাকি আমাদের সাথে এই তো পরশু দিন যাওয়ার কথা হচ্ছে হ্যাঁ আমি তো না না আমি তো জানি হ্যাঁ আমরা তো ওই তো পাশের বাড়ির মঞ্জুরি যাচ্ছে তার আরও সব ওই তো দাদারা সবাই যাচ্ছে তো আমি জানি যে রীণাদিও যেতে আগ্রহী আছেন সেই জন্যেই আমি তো আপনাকে কল করেছি হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ একদিনে গিয়ে একদিনে গিয়ে হ্যাঁ আমরাও সেরকম সিদ্ধান্তই নিচ্ছি যে আমরা যেয়ে একটা রাত থাকবো ওখানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমিও হচ্ছে সেইটাই ভাবছিলাম যে সেখানে যেয়ে একটা রাত থাকার কথা ভাবছিলাম কারণ গিয়ে চলে আসলে তো সেরকমভাবে ঘোরাই হবে না দেখাই হবে না সবকিছু হ্যাঁ ম্যাডাম আমরা তো সেরকমই সব চিন্তাভাবনা করছি যে হচ্ছে যে সবাই একসাথে যাবো একটা রাত থাকবো সারাদিন ঘুরে রাত্রে সারাদিন ঘুরে আসতে তো এমনিতেও সারাদিন ঘুরে দেখতেই পারবো না সেখানে এমনিতে সন্ধ্যা হয়ে যাবে হ্যাঁ আমরা তো হচ্ছে তাহলে তাহলে ওই কথাই রইলো তাহলে হচ্ছে কালকে তাহলে ফাইনাল একবার কথা বলে নেবো তাহলে পরশু পরশুদিন হ্যাঁ পরশুদিনে কিন্তু পরশুদিনে কিন্তু ভোর ভোর বেরবো সেরকম

হ্যাঁ আমরা তো ভোর ভোর না বেরোলে তো সেইখানে পৌঁছতে তো অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভালো আছি তোমরা সবাই ভালো আছ তো ঠিক আছে